হ্যাঁ আমি যখন আঁকা শিখতাম তখন একবার আমি ক্লাস নিয়েছিলাম সেখানে আমার অভিজ্ঞতা ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে ছিলো যেমন ছোটো বাচ্চাদের আমি আঁকার ক্লাস নিয়েছিলাম সেখানে কিছু বাচ্চা আঁকতে পারে আবার কিছু বাচ্চা আঁকতে পারে না যেসব বাচ্ছারা একদমই আঁকতে পারত না তাদেরকে প্রথমে আমি দাগ টানা চতুর্ভুজ করা গোল করা শিখিয়েছিলাম ধরে ধরে কারণ তারা ঠিকমতো পেন্সিল ধরতে পারত না তারা আঁকতে প্যাত পারতো না বলে আমার আঁকা শেখাতে অনেক টাইম লেগেছিলো আর কিছু বাচ্চা যেমন ছিলো তারা আঁকতে পারতো কিন্তু রঙ করতে জানতো না সেই জন্য তাদেরকে আমি হাতে ধরে ধরে রঙ করা শিখিয়েছি